গ্রীষ্মকালে আমার বাগানে বেল ফুল টগর ফুল আর জবা ফুল এই ফুলগুলি চাষ হয় বাড়ির বাগানে এই ফুলগুলি লাগানোর জন্য আমি লাগাই লাগানোর পর জল দিতে হয় অতি অতিরিক্ত রোদ গরমে যাতে না নষ্ট হয়ে যায় আমি সেই রোদের তাপ নিয়ন্ত্রণ করার জন্য আমি কিছুক্ষণ সময় টবগুলিকে সরিয়ে রাখি আবার রৌদ্র কমলে আবার টবগুলি জায়গায় সরিয়ে রাখি এবং গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে জল দি যাতে না গাছগুলি শুকিয়ে না যায় এরপর শীত শীত ঋতুতে শীত ঋতুতেও আমি আমার বাড়ির বাগানে চন্দ্রমল্লিকা গাঁদা চাষ করে থাকি এই গাছগুলি শীতের সময় শীতের কিছুদিন আগে লাগানো হয় এই লাগানোর পর শীত সময়কালীন কিছু ওষুধ আছে সেই ওষুধ দেওয়া হয় এরপর গাছটা পরিচর্যা করি এবং তার ফলে শীতে ভালো সুন্দর ফুল আটে আসে